হ্যাঁ আমাদের এখানে দুটো পর্যটন আকর্ষণ রয়েছে প্রথমটা হল আমাদের জয়ী ব্রিজ যেটা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ব্রিজ লম্বায় সেখানে অনেক দূর দূর থেকে লোক ঘুরতে আসে দেখতে আসে আমাদের আশেপাশের মানুষও যায় তো এটা নিয়ে আমরা প্রচার করতে পারি আরও যাতে ভারতের সব জায়গা থেকে সমস্ত মানুষ এখানে ঘুরতে আসে আরেকটা আছে সেটা হচ্ছে গজলডোবা ব্যারেজ যেখানে তিস্তার জলটা আটকানো হয় অনেকগুলো গেট আছে সেই গেট থেকে জলটা আস্তে আস্তে করে ছাড়া হয় যেখানে ছাড়া হয় সেই জায়গাগুলো খুব সুন্দর দেখতে লাগে তিস্তার যে জলের ঢেউ আশেপাশে সুন্দর সুন্দর জায়গা আছে পার্কের মতো সেখানে অনেক মানুষ ঘুরতে আসে তবে সব লোকাল অনেক দূর থেকে আসে না তো সেটার যদি আমরা প্রচার করি তাহলে হয়তো সারা ভারতবর্ষ থেকে লোকেরা আসবে তো সেটার প্রচার করা যেতে পারে